হ্যাঁ আমার গোপন উপকরণটি হল যেটা আমি রান্নায় ব্যবহার করে থাকি সাধারণত সেটি হচ্ছে আমি জিরে ধনে মেথি লাল লঙ্কা মৌরি কালো জিরে রাঁধুনি এগুলি শুকনো কড়াইয়ে একটুখানি নেড়ে তারপর সেটিকে ঠান্ডা করে গুঁড়ো করে পাউডার বানিয়ে সেটা কৌটোতে ভরে রেখে দিই আমি যে যখনই কোনো তরকারি করি যেটি নিরামিষ তরকারি তখন আমি এটি একটু ওপরে ছড়িয়ে দিই এতে আমার রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়